আমি বাংলা ভাষা মানে শেখানো গুরুত্বপূর্ণ মনে করি মানে কী বলুন ধরো আমার বাচ্চাকে আমি বাংলা ভাষাই শেখাবো বাংলা ভাষা আমাদের চলিত ভাষা বাংলা ভাষা আমাদের আঞ্চলিক ভাষা পশ্চিমবঙ্গের বাংলা ভাষায় বেশি ব্যবহার করা হয় বাংলা ভাষা পাশাপাশি ইংরেজি ভাষা আমাদের চর্চা করতে হবে কেননা ইংরাজি তো এখনও চলছে সব জায়গা শুধু ইংরাজি দিয়েই সব কিছু মানে চলাচল করছে বা সব জায়গায় ইংরাজি বেশি চলছে কিন্ত যেহেতু যত ইংরাজি থাক না কেন আমাদের তবু বাংলাটা ইংরাজির পাশে রাখতে হবে কেননা আমাদের বাংলা ভাষা যেহেতু আমাদের বাংলাই সব কিছু আমাদের ইংরাজি ধরো আমাদের অতটা গুরুত্বপূর্ণ নেই এই কারণে বাংলা ভাষাটাই আমাদের সবসময়ের জন্য মানে রিপিট করতে থাকতে হবে মা মানে এখন তো ধরুন বাংলা বইটা বা ইতিহাস ভূগোল যেমন বাচ্চারা পড়ছে বাচ্চাদের টিউশনি দিয়েছি বাচ্চারা পড়তে যায় ভালো স্কুলেও ভর্তি করেছি এই কারণে বলছি যে এগুলো সব এখন ইংরেজিতে হয়ে গেছে যেমন ইতিহাস ভূগোল গ্রামার বা অঙ্ক কোনো কোনো বিষয়ে অঙ্কও মানে সব এতে হয়ে গেছে ইংরাজিতে হয়ে গেছে এই কারণে যেহেতু ইংরাজি হলেও কী হবে মানে পাশাপাশি ইংরাজিটাও বাংলাটাও রাখতে হবে কেননা আমাদের ভাষাটা তো শুধু বাংলা ইংরোজি তো নয় এবারে যে কারণে আমাদের পাশাপাশি রাখলে ভালো হবে কেন এই কারণে আমার বাচ্চা যখন শিক্ষিত হবে আমাদের যখন আমাদের আমরা যখন বলবো আমার বাচ্চা বুঝতে পারবে না যখন পাশে পাশে রাখলে ইংরাজিটা বাংলার পাশাপাশি রাখলে আমরা যেটা বলবো আমার বাচ্চা বুঝতে পারবে যে বাবা এই কাজটা এইভাবে করো বা এই কাজটা এইভাবে করলে ঠিক হবে তখন আর বাচ্চা সেইভাবে বলতে থাকলে আমিও বুঝতে পারো আমার বাচ্চাও বুঝতে পারবে এই কারণে গুরুত্বপূর্ণ এটা আমি মনে করি যেমন দেখুন কী বলেন ইংরাজি ভাষা যেমন বাংলা ভাষাও তমন সবই একই আলাদা এটাই যে ইংরাজি যে বুঝতে পারে না সে বাংলা বুঝতে পারবে যে বাংলা বুঝতে পারে সে ইংরাজি বুঝতে পারবে না তুমি ইংরাজিতে বললেও বুঝতেই পারবে না